আমার জীবনে সবথেকে ভালো কাজ হচ্ছে গাছ লাগানো তাই আমার গাছ লাগাতে খুব ভালো লাগে আর গাছ লাগানোর জন্য আমি নিজেকে গর্বিত মনে করি কেন একটা গাছ একটা জীবন এই গাছ থেকেই মানুষের বিভিন্ন মানে যত গাছ লাগাবেন তত মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে পরিবেশ থেকে পরিবেশকে দূষণমুক্ত করা হবে তাই গাছ লাগালে একটা গাছ লাগালে সেই গাছ একটা মানুষের জীবন বাঁচায় কেন সেটা জানেনই আপনারা কারণ গাছ থেকে আমাদের অক্সিজেন পাই আর সেই অক্সিজেন আমরা মানে অক্সিজেন নিয়ে আমরা জীবন আমাদের রক্ষা পায় মানে অক্সিজেন আমাদের শ্বাস নিতে সাহায্য করে অক্সিজেন তাই অক্সিজেন না থাকলে আমরা কোনও মানুষ বাঁচতে পারবো না তাই আমি মনে করি যদি মানুষের জীবনকে বাঁচাতে হয় তাহলে গাছ লাগাতে হবে গাছ লাগিয়ে পরিবেশকে দূষণমুক্ত করতে হবে দূষণমুক্ত করলে প্রত্যেকটা মানে প্রত্যেক শিশু যারা ছোট ছোট বাচ্চারা তারা মানে সুস্থ পরিবেশে বেঁচে উঠবে তারা সুস্থ বাতাস পাবে সুস্থ আলো পাবে তাই গাছ লাগালে প্রত্যেকটা মানুষের উপকৃত হবে আর মানুষের জীবনও খুব সুন্দর হয়ে উঠবে তাই গাছ লাগাতে আমার খুব ভালো লাগে আর এইটায় লাগিয়ে আমি নিজেকে গর্বিত মনে করি